নিউ বাইক চালাতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যেমন গিয়ার চেঞ্জ করার সমায় সমস্যা হতে পারে ক্লাসের সমস্ত হতে পারে পিকাপে বেড়ে যেতে পারে যার কারণে ইঞ্জিনের ক্ষতি হতে পারে আর বাইক চালানোর সময় আমাদের খুবই দরকার প্রয়োজনীয় জিনিস হেলমেট মাথায় হেলমেট অবশ্যই পরা উচিত পায়ে বুট পরা উচিত হাতে হ্যান্ড গ্লাভস পরা উচিত আর বাইক চালাতে গেলে যে সমস্ত জায়গায় ভিড় আছে সে সমস্ত জায়গায় স্লো মোশানে গাড়ি নিয়ে যেতে হয় কোনো স্কুল থাকলে স্কুলের জায়গায় স্লো মোশানে গাড়ি এদিক ওদিক দেখে ধীরে ধীরে গাড়ি এগিয়ে নিয়ে যেতে হয়